আমরা ভাবলাম চ বন্ধুবান্ধব মিলে ভাবলাম চ ট্রেনে করে এক দিন ঘুরে আসি কোথায় যাবো ট্রেনে করে হ্যাঁ চো দার্জিলিংতে ঘুরে আসি আমরা ট্রেনে করে যাচ্ছি দার্জিলিং গিয়ে ঘুরে আসলাম গিয়ে দার্জিলিংটা খুব সুন্দর আবার ট্রেনে করে যাচ্ছি অনেক দূর কলকাতার দিকে কলকাতার দিকে গেলাম গিয়ে ট্রেনে করে আমার একটা বান্ধবী বলছে বান্ধবী বলছে বান্ধবীর ছোট্ট একটা বাচ্চা বলছে যে আন্টি দেখো ট্রেনে কত লোকজন অনেক প্যাসেঞ্জার সব ট্রেনে কোথায় যাচ্ছে এতো মানুষ সবাই ট্রেনে করে কী মজা করে যাচ্ছে দেশ বিদেশে সব ট্রেনে করে সব ঘুরছে আমার ট্রেন চড়তে খুব ভালো লাগে কারণ আমি আমি ছোটোবেলার থেকে সব সময় আমি আমার মাকে বলতাম যে মা আমার মা বলতো যে চো এক জায়গায় ঘুরে আসি কলকাতার দিকে বিদেশের দিকে গাড়ি ঘোড়া আছে আমি বললাম না মা গাড়ি ঘোড়াতে আমার ভালো লাগে না আমার ট্রেন চড়তে ভালো লাগে বিদেশের বাইরে ট্রেনে উঠে কী সুন্দর হাওয়া লোকজন অনেক বিভিন্ন জায়গা থেকে লোকজন থাকে ট্রেনে আমার দেখতে হাওয়া খেতে খুব সুন্দর লাগে ট্রেনে করে বাইরে বাইরের ঘুরতে আমার মা বলল না ট্রেনে করে আমি যাবো না আমি বললাম দেখো তুমি কী করবে দেখো কিন্তু আমি ট্রেনে করে যাবো সব জায়গায় আমি ট্রেনে করে যেতাম কারণ ছোটোবেলার থেকেই আমি ট্রেনে চড়তে খুব ভালোবাসতাম ট্রেনে উঠলেই যেন আমার সব কিছু ভালো লাগে আমমার মনটাই ভালো হয়েছে অনেক জায়গা যেখানে যায় অনেক বন্ধুবান্ধব ট্রেনকে পছন্দ করে না কিন্তু আমি সব সমময় ট্রেনকে পছন্দ করতাম এই জন্য আমি ট্রেনকে খুব পছন্দ তাকে খুব ভালোবাসি কারণ ট্রেনে উঠলেই যেন সব কিছু ভালো লাগতে থাকে মন খারাপ হলেই যে আমি ট্রেনে উঠলে ঘুরতে যাই